ছোটো ব্যবসা বলতে বিভিন্ন রকমের ব্যবসা আছে যেমন বিভিন্ন দোকানপাতি হোলসেল দোকান পানের বিজনেস বা ক্যামেরার ব্যবসা ক্যামেরার ব্যবসা বলতে ফটোগ্রাফি মূলত বিয়েবাড়ি করে পরে সেখানে গিয়ে ফটো তোলা এবং ফটো ফটো আর ভিডিওর বিনিময়ে কিছু টাকা নেওয়া এইভাবে যারা এরকম এরকম ধরতে হয় কাজ এবং সেখানে গিয়ে ফটোগ্রাফির কাজ করতে হয় ফটোগ্রাফির কাজ খুবই ছোটো একটি ব্যবসা যার আপনি স্বল্প মূল্যে কাজ ধরে সেইটাকে ভালো করে সুন্দরভাবে গুছিয়ে কাজ করে এবং ভালো ভালো ছবি তুলে আপনি সেখান থেকে এ রোজগার করতে পারেন এখানে আর পানের ব্যবসা বলতে বোঝা যায় বাজার থেকে পান সংগ্রহ পান সংগ্রহ করে এবং কতগুলো পান লাগবে সেটা জেনে ক্যাটারিংওলার থেকে জেনে পরে ক্যাটারিংওলার জেনে পরে তার মধ্যে মশলা যে বিভিন্ন জিনিষপত্র যেগুলো পানের মধ্যে লাগে সেগুলো দিয়ে পরে পান তৈরি করে ভালোভাবে প্যাকিং করে প্রদান করলে পরে আপনিও সেখান থেকে খুচরো কিছু লাভ করতে পারেন এটিও একটি ভালো ব্যবসা তার থেকে আপনি ইনকাম করতে পারেন ছোটো ব্যবসা আমি এরকমই আকর্ষণীয় তালিকাভুক্ত আমার আকর্ষণীয় খুবই ছোটো ব্যবসা ওই ফটোগ্রাফি পানের বিজনেস এই এই নিয়ে আমার জানা আছে এই যে